হ্যালো হ্যাঁ বলছি যে কী কী মাছ আছে আজকে হ্যাঁ তো কত করে রুই কত তেলাপিয়া কত একটু দামটা শু বলি বলুন দেড়শো টাকা একটু কম করা যায় নি তেলাপিয়াটাই নিতাম হ্যাঁ আমি তাহলে এক কেজি নিতাম

আচ্ছা আচ্ছা তো তাহলে দু কেজি নিলে একটু কম করবেন বলছেন তাহলে দু কেজিই দিন তাহলে কত করে হবে না না আমি তেলাপিয়াটাই নেবো একশো তিরিশ আর একটু কম করা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে দু কেজি দিন একশো পঁচিশ করে হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি পাঠিয়ে দেবেন